আমি যখন বাইরে যেতাম তখন বাইরের উপকরণ বলতে বিরিয়ানি সব থেকে বেশি খেতাম আর ওই বিরিয়ানি আমি বাড়িতে এসে যে কোনো দিন আমি ওই বিরিয়ানি রান্নার মতো করে বাড়িতে নিজের মতো করে রান্না করতাম এবং বাইরের যে একটা বিরিয়ানির একটা স্বাদ একটা টেস্ট সেটা বাড়িতে তৈরি করে খাওয়া অনেক বেশি বেটার খেতে লাগে ভালো লাগে আর আমি সবাইকে বলবো বাইরে ওই খাবার ওই বিরিয়ানি খাওয়ার চেতে চাইতে বাড়িতে গিয়ে নিজে তৈরি করুন দিয়ে খেয়ে দেখুন তার স্বাদ টেস্ট অনেক কিছুই বেশিই ভালো লাগবে